হ্যাঁ কে বলছেন হ্যাঁ কে বলছেন হ্যাঁ নিয়ে আসুন কী প্রবলেম হচ্ছে কী প্রবলেম হচ্ছে আপনার ফোনে আপনার ফোন তো আপনার ফোনটা কি হাত থেকে পড়ে গিয়েছিল আপনি তো ফোনই নিয়ে গিয়েছিলেন এই বিল টিলগুলো ঠিকঠাক করে দিন আপনার আপনার ফোনের কাগজটা নিয়ে আসবেন আচ্ছা ঠিক আছে দেখছি নিয়ে আসুন দেখছি এই ব্যাপারটা তিনটে পর্যন্ত থাকব আপনি নিয়ে আসুন ঠিক আছে রাখুন আমার একটা কাস্টমার আসছে আমি পরে কথা বলছি